আমাদের এখানে অনেক বাজার আছে কিন্তু বড়ো কোনো শপিং মল এখনো গড়ে ওঠে নি তবে আমাদের এখানে বাজার অনেক দোকান আছে দোকানে পাইকারি রেটে মাল বিক্রি হয় ওই জন্য দাম কম পাওয়া যায় আর এখানে বাজার বসে বাজারে ফুটপাতে বাজার বসে এই আর বড়ো কোনো শপিং মল টল এখনো গড়ে ওঠে নি